আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার খাদ্য জনপ্রিয় খাদ্য গুলোর মধ্যে ভাত ডাল পোস্ত এছাড়াও বিভিন্ন রকম খাবার এবং তাছাড়াও সবচেয়ে জনপ্রিয় হলো ক্ষীরপাই এর বাবরসা যা সাধারনত চালের গুড়িকে গুঁড়ো করে গরম তেলের উপর ছাড়া হয় এবং সেটিকে তেল দিয়ে এবং ছাকার পর এটাকে মিষ্টির রসের উপর রাখা হয় এবং সেটিকে খাওয়ার পরিবেশন করা হয় আর আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সবথেকে ভালো জায়গায় খেতে গেলে তার মধ্যে চন্দ্রকোনা টাউনের রুচিতম ক্যাফে টাইম খিরপাইয়ের কলকাতায় বিরিয়ানি